দুই তিন দুহাজার এগারো চার সাত দুহাজার তেরো পাঁচ ছয় দুহাজার পনেরো আট সাত দুহাজার উনিশ একুশ তিন দুহাজার তেইশ